আমাদের আশেপাশে এলাকা যেমন কেশপুর সেখানে শোনা যায় প্রায় সময়েই অনেক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় কোনো কোনো সাধারণ কথা নিয়েও তারা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করে দেয় নিজেদের মধ্যে হাতাহাতি থেকে শুরু করেও এমনকি বিভিন্ন ধারালো অস্ত্র নিয়েও তারা নিজেদের মধ্যে মারপিট শুরু করে দেয় সেই সাম্প্রদায়িক উত্তেজনা একসময়ে থামানো গেলেও পরবর্তীকালে আবার জোরালো রূপ ধারণ করে তাদেরকে কোনোভাবেই সাধারণ মানুষ বুঝিয়ে পারে না সাময়িকভাবে স্থগিত রাখলেও কিছুদিন পর পর তারা আবার সেই সাম্প্রদায়িক দাঙ্গায় মেতে ওঠে বর্তমানে অনেকভাবে চেষ্টা করার ফলেও তাদের কোনোরকম উন্নতি করা যাচ্ছে না সাম্প্রদায়িক দাঙ্গা মিটমাট করার জন্য কোনো সঠিক উপায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না প্রাচীনকালে শোনা যায় তাদের মধ্যে দাঙ্গা লেগেই থাকতো দাঙ্গার উদ্দেশ্য কী বা ফলাফল কী সেই সম্পর্কে তারা নিজেদের মধ্যেও কোনো সঠিক ধারণা নেই তবু তারা বোকার মতো বা একটি অচেতন মানুষের মতো নিজেদের মধ্যে দাঙ্গা লেগেই চলেছে